হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের স্কুল থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বেড়াতে শুশুনিয়া পাহাড়ে তো কজন ছাত্র যাচ্ছে সবাই ছাত্রছাত্রী মিলে শিক্ষকরাও যাচ্ছে না যায়নি আর অভিভাবক অ্যালাও আছে নাকি আচ্ছা আর বেড়াতে গেলে কত কী খরচা হবে আচ্ছা তাহলে আমিও যাব ভাবছি না একটা কথা বাড়িতে গিয়ে তাহলে আলোচনা করে বলতে হবে সবাইকে জিজ্ঞাসা করতে হবে মতামতটা আলোচনা করে বলব আর সেখানে কী খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে সব হুম হুম হুম

আচ্ছা

আচ্ছা আপনি কি এখন স্কুলে থাকবেন তাহলে একটু গিয়ে আলোচনা করতাম আর কি হ্যাঁ স্কুলে আসি এই ব্যাপারে তাহলে আলোচনাটা করতে চলে আসি না কি কতক্ষণ থাকবেন না বলছি কতক্ষণ থাকবেন স্কুলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি না কি ঠিক আছে রেখে দিন